বইটি পড়ে শেষ করতে আমার প্রায় দশ থেকে বারো দিন সময় লেগেছিলো প্রতিদিন সবসময় পড়ার সময় পেতাম না কমপক্ষে দুঘন্টা পড়তাম তেমন কোনো সাপ্তাহিক লক্ষ্য ছিল না কলেজে পড়ার মাঝে সময় পেলে একটু গল্প বই পড়তাম